আমাদের এখানে জল পরিশোধন রাখার জন্য যে মানে পুকুরগুলো আছে যে পুকুরের জলগুলো খারাপ হয়ে যায় তখন চুন মারা হয় ফটকিরি মারা হয় এই এইগুলো মারলে মানে জলগুলো শুদ্ধ থাকে মানে পরিষ্কার হয়ে যায় যে মানে জলের আবর্জনা ঘটে কীট পতঙ্গ সেগুলো নোংরাগুলো পরিষ্কার হয়ে পুরো ফিলটার জল হয়ে যায় পানি হয়ে যায় তারপরে যখন মাছ মরে যায় তখন যখন ওই জলটা খারাপ হয়ে যায় মাছ মরে যায় বলে মাছের গায়ে ঘা হয় সেই জন্য ফটকিরি চুন এগুলো মারা হয় ড্রেনে ড্রেনে এগুলো ওগুলোতে স্প্রে করা হয় সে সময় হচ্ছে জল বিশুদ্ধ হয়ে যায় খাওয়ার জল বিশুদ্ধ জল আমরা কিনে খাই কিনে বাড়িতে রাস্তার উপরে মানে আমাদের গ্রামের ওই দিকে যেমন ড্রামে করে নিয়ে এসে বিক্রি করে বিক্রি করা হয় ফিল্টার জল নিয়ে এসে বিক্রি করে আর সেই জল আমরা খাই যখন জলগুলো জলগুলো নিয়ে আসে আমরা যখন জলগুলো এবার নিয়ে আমাদের ঘরে রেখে যখন দেখলাম যে জলটা মানে অতটা ভালো নয় তখন আমরা সেটাকে গরম করে তারপরে ছেঁকে নিয়ে গরম করে নিয়ে ছেঁকে নিয়ে তারপরে খাই হালকা ঠান্ডা করে নিই তারপর ঠান্ডা হয়ে গেলে তারপরে খাওয়া শুরু করি যখন তখন বিশুদ্ধ হয়ে যায় হয়ে গেলে তারপরে ঠান্ডা হয়ে গেলে তখন বিশুদ্ধ হয়ে গেলে তারপরে খাই